সবার প্রথমে বলব রান্না ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তবুও যদি এরকম উপদ্রব ইঁদুর আরশোলার মধ্যে হয়ে থাকে মেডিসিন তো ব্যবহার করতেই হবে যে রকম মনে করো যে ফার্মেসির থেকে অনেক কিছুই পাওয়া যায় বিষাক্ত জিনিস ইঁদুর আরশোলা যাতে রান্না ঘরে প্রবেশ করতে না পারে সেই প্রয়োগটাও আমরা করতে পারি বিশেষ করে সচেতনতা আমাদেরকে নিজেকেই নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হয়তো এরকম উপদ্রব নাও হতে পারে সেদিক দিয়ে আমাদের খেয়াল রাখা উচিত